খেলাধূলা বলতে আপনার ওই ফুটবলে বেশি পরিশ্রমও হয় হ্যাঁ খুব দৌড়াতে হয় হ্যাঁ পঁয়তাল্লিশ মিনিট করে দেড় ঘণ্টা খেলা হয় দুটো এগারো জন করে আমাদের পার্টি থাকে এগারো জন করে বাইশ জন দুটো দলে এবং খুব প্রচুর পরিশ্রম করতে হয় তাতে বহুত ঘাম ছোটে হ্যাঁ আর সবাই মানে এত্ত রানের জিনিস ওটা ফুটবল খেলাটা প্রচুর কিন্তু এই যে ভলিবল আর এইসব খেলায় কিন্তু অত পরিশ্রম নেই এটা হচ্ছে প্রচুর পরিশ্রমের ইয়ে হ্যাঁ আমরা সব ওই আপনার বুট ইয়ে সবাইকার এগারো জন করে থাকে সবাইকার পায়ে বুট হ্যাঁ আর খুব দৌড়তে হয় তাহলে দুটো দলই খুব একদম কম্পিটিশন চলে যে কে পারে কে হারাতে পারে কে কাকে হারাতে পারে এইভাবে মানে খেলাটা ইয়ে হয়